মাছ ধরার সাথে সম্পর্কিত কিছু পরিবেশগত কারণ আমরা যেটা বহু দিন থেকে আজ পর্যন্ত লক্ষ্য করে আসছি প্রথমত মাস সংরক্ষণের সুব্যবস্থা নেই কোল্ড স্টোর এর কোনো ব্যবস্থা নেই এবং মাস ভালোভাবে এখানে পরিচর্যা করা যায় না জলের একটা বিশেষ অসুবিধা আছে

সেই জল আমরা পরিশুদ্ধ করার বহু চেষ্টা করছি সেই জলদূষণের হাত থেকে আমরা রেহাই পাচ্ছি না যে কারণে আমাদের বিভিন্ন দূষণের সমস্যায় আমরা ভারাক্রান্ত